আমি আমার জীবনে সবথেকে ভালো কাজ যেটি করেছি বলে মনে হয় সেটা হলো মানুষের সেবা মানুষের সেবা বলতে বোঝায় যে আমি আমার পাশের বাড়ির কাকুকে বোঝাচ্ছি কারণ তিনি একদিন হঠাৎ রাতে অসুস্থ হয়ে যায় তখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে ওনার বাড়িতে যেয়ে উপস্থিত হই এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তাকে সমানতরে সেবা করে যাই তাকে হসপিটালে ভর্তি করার থেকে বাড়িতে নিয়ে আসা অবধি নানানরকম সহযোগিতা করেছিলাম এবং তিনি পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এখন আমি এই কারণে গর্বিত যে উনি আমি ওনাকে যেভাবে ঠিক টাইমে আমি হসপিটালে ভর্তি করেছিলাম সেই কারণে তিনি আজ পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন এটা দেখে আমি গর্বিত বোধ করি